হুম বলুন একটু টাইম দিন আমি দেখে বলছি

না না নেই বইটা হবে না হ্যাঁ অর্ডার দিলে এনে দেয়া যাবে হ্যাঁ এই বইটা ধরে রাখুন ওই চাশশো কুড়ি তিরিশ টাকার মতো বা সাড়ে চারশো টাকার ভিতরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ অবশ্যই এনে দিতে পারবো ধরে রাখুন এক সপ্তাহ বা দু তিন দিন পর মিনিমাম মিনিমাম দু দিন কি তিন দিন আমাকে টাইম দিতে হবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ওই সাড়ে চারশো টাকার ভিতরে এবার কতো টাকাটা ওটা অ্যাপ্রক্সলি আমি বলতে পারছি না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ